আমি একবার রান্নার শোতে গেছিলাম সেখানে রান্নার প্রতিযোগিতায় নাম লিখিয়ে ছিলাম এবং রান্না করেছিলাম চিকেন কষা এবং রাইস চিকেন কষার জন্য প্রথমে আমি এক কিলো বাজার থেকে চিকেন নিয়ে গেছিলাম এবং সেটাকে যে ভালো করে ধুয়ে নুন হলুদ সরষের তেল টক দই মাখিয়ে রেডি করে রেখেছিলাম তারপর তার জন্য মশলা করলাম আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এবং এলাচ দারচিনি লবঙ্গ তারপর সেগুলো পেস্ট করে কড়াইতে তেল দিয়ে একে একে মশলা দিলাম এবং তারপর চিকেন দিলাম চিকেনটা ভালো করে কষিয়ে নিলাম প্রায় এক ঘন্টা পর আমার ওই খাবারটা রেডি হয়ে গেছিল সেটা টেবিলে জাজেদের কাছে রাখলাম এবং তারপর চলে গেলাম আমি রাইসে রাইসের জন্য আগে থেকে চালটা ভালো করে ধুয়েই রেখেছিলাম সেই চালটা একটু সেদ্ধ করলাম তারপর সেটা রেখে দিলাম রাইসের জন্য আমি নিয়েছিলাম দারচিনি এলাচ লবঙ্গ জায়িত্রী ঘি এইসব নিয়েছিলাম কড়াইতে ঘি দিলাম তারপর একে একে মশলা দিলাম চালটা নেড়ে চেড়ে নিলাম স্বাদমত নুন এবং চিনি দিলাম তারপর আমি ওটাকে টেবিলে রাখলাম এবং আমি জাজেদের কাছ থেকে জাজেরা সবাই ওটা খুব টেস্ট করল এবং খুব ভালো বলল ওইটা টেস্ট করার পর আমাকে দ্বিতীয় হয়েছি এটি ঘোষণা করল এ ওইটাতে আমি খুব আনন্দিত হয়েছিলাম এবং পুরস্কার পেলাম সবার কাছ থেকে তারপর আমি এটা ইউটিউবে শেয়ার করলাম এই অভিজ্ঞতার কথা